আমি আমার ফসল বাজারে যেগুলি বিক্রি করে থাকি আর কি অন্য রাজ্যে আরও নানা রকম তারা ফসল নানা রাজ্যে বিক্রি করেন দেশে কৃষিক্ষেত্রে সংসার এবং কৃষিদের আয় বৃদ্ধির জন্য সংসদে আজ দুটি বিল পাস হয়েছে দু হাজার কুড়ি কুড়ি কৃষি পণ্য ব্যবসা বাণিজ্য বিল এবং দু হাজার কুড়ির কৃষক মূল্য নিশ্চিতকরণ এবং কৃষি পরিষেবা বিল লোকসভায় সতেরোই সেপ্টেম্বরে পাস হয়েছিল আজ রাজ্য সভায় বিল দুটি পাস হয়েছে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ গ্রামোন্নয় ও পঞ্চায়েতের রাজমন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোমার তোমর চোদ্দোই সেপ্টেম্বর লোকসভায় এই বিল দুটি উপস্থাপিত করেছিলেন পাঁচই জুন জা জারি করার অধ অধ্যায়সে পরিবর্তে এই বিল আনা হয়েছিল নতুন এই আইনের মাধ্যমে কৃষক এবং স্বাধীনভাবে কৃষি পণ্য বিক্রি এবং ব্যবসায়ী তা কিনতে পারবেন রাজ্য কৃষি উপাদন উপাদন বাজারজাতকরণ আইনের আয়ত্তায় প্র প্র প্রতাপ বাজারগুলি ছাড়াও বাধাহীনভাবে রাজ্যে অভ্যন্তরে এবং এবং তা এক রাজ্য থেকে অন্য রাজ্য ব্যবসা বাণিজ্য করা যাবে কৃষকদের তাদের উদ্যাপিত ফসল বিক্রির সময় কোনো শেষ বা লেভি দিতে হবে না এবং তাদের পণ্য পরিবহন বাবদ কোনো টাকাও দিতে হবে না এই বিলে বৈদ্যুতিন প্রক্রিয়ায় লেনদেনের ব্যবস্থা করা হয়েছে স্বাধীন বাধাহীনভাবে ব্যবসা বাণিজ্য করা যায় সবজি বাজারগুলি ছাড়াও গুদাম ঘর হিম ঘর খাদ্যপ্রক্রিয়াকরণ শিল্প ইত্যাদি এই জায়গায় কোনো ফসল বিক্রি করা যাবে কৃষকের সরাসরি ফসল বাজারগুলি জাত করা পারবেন এবং এই মধ্যবিত্ত এ কথা এড়িয়ে কৃষক ফসলের পুরো দাম পাবেন